পোলট্রি ফার্মিং সম্পর্কিত সাধারণ নিয়ম আইনগুলি যেমন রোগাক্রান্ত পোলট্রি বাজারে বিক্রয় করা যাবে না পোলট্রির দ্বিতীয়ত তাদের সুষম খাদ্য দিতে হবে বাজারে পোলট্রির মূল্য নির্ধারণের জন্যে যে সমস্ত সংস্থাগুলি আছে

পরামর্শ মেনে চলতে হবে না হলে প্রাণী কল্যাণ আইন প্রবিধান থেকে তাদেরকে কেস বা মামলা করতে হবে এই বিষয়ে কথা বলার জন্যে বিভিন্ন সংবাদ মাধ্যম আছে সেখানে এই বিষয়ে কথা বলা যাবে পোলট্রি ফার্মিং বিষয়ে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা বা পোলট্রি ফার্মের কী কী আইন আছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে এবং নিয়মগুলো যথাযথ পালন করা উচিত বা কর্তব্য